দিদি মাছ আছে কী মাছ আছে হুম আর কোনও মাছ নেই রুই তেলাপিয়া কত করে কম কিছু হবে না এখন মাছ ভালো হবে তো অসুস্থ মানুষ খাবে তো তাই বলছিলাম হুম তো মাছ কেটে দেওয়া যাবে না কেটে দিলে ভালো হয় বাড়িতে অসুস্থ মানুষ আছে তো আমার একটু তাড়া আছে আর দেখো মাছটা যেন ভালো হয় কারণ আমার তো মানে সেইভাবে রান্না করতে হয় ঠিক আছে দামটা একটু কমালে ভালো হতো রুই মাছটাই নিতাম অন্য অন্য মাছ থাকলে একটু ভালো হতো কিন্তু রুই মাছ ছাড়া তো আর হবে না

ঠিক আছে যা আছে ওই দিন একটা বড়ো সাইজের ওখান থেকে যেন ভালো হয় আর দামটাও ঠিকঠাক করে ধরবেন দেখুন একটু এতো বড় মাছ নিচ্ছি তো হুম ঠিক আছে দেশি মাছ তো হুম হুম খারাপ হলে তো আমারও সমস্যা হবে না দেশি মাছই কথা ডাক দেশি মাছ খাওয়ার কথাই বলেছে ওই জন্য বললাম ঠিক আছে এখন নিয়ে যাচ্ছি তাহলে অন্য সময় আমি দেখবো খেয়ে দেখি যে কেমন হয় তারপরে ফের অন্য অন্য সময়ও নিলে আসবো আবার ঠিক আছে হ্যাঁ